হ্যালো হ্যাঁ কেমন আছিস খুব ভালো বলি কী করছিস কাজ নেই এখন না কাজে আচ্ছা ওই বলছিলাম যে অনেকদিন তো সেই দেখা সাক্ষাৎ হয়নি বেরনোও হয়নি বাইরে তো ওই বলছিলাম যদি একটু কোথাও বাইরে যাওয়া যেত তো ভালো হতো কী বলিস হ্যাঁ তো ওই বলছিলাম যে ওই হাওড়ার কোনো একটা ভালো ধাবাতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলে হয় না মানে ওই রাত্রের খাবারটা হ্যাঁ যেদিন হোক মানে যেদিনে ফাঁকা থাকতে পারবি তুই কাজ কাজ ছেড়ে তো আর হয় না এসব কাজকে নিয়েই সবকিছু নিয়ে চলতে হয় তো কাজ যেদিনে থাকবে না ফাঁকা থাকবি সেই দিনে করলেই ভালো হয় রবিবারে আচ্ছা আচ্ছা রবিবারে তাহলে সবাইকে বলা হোক না কি কাকে কাকে বলবি বল আচ্ছা আমিও তাহলে ওই রিয়া আর বিদিশাকে বলছি যদি ওরা ইচ্ছুক হয় কারণ তো সবার তো কাজের ব্যাপার থাকে তো কাজ যেভাবে ছেড়ে নিয়ে তো আর করা যাচ্ছে না তো ওরা যদি ফ্রি থাকে আমি হ্যাঁ আচ্ছা দেখছি দাঁড়া আমি ফোনটা করব তো পরে করব এখন কথা বলে নিই তো হাওড়ার কোনো একটা জায়গা ভালো যেটাতে মানে আর কি খাওয়া যেতে পারে ভালো করে আর কি তো হাওড়ার কোনো জায়গাতে এমনি আছে জানা তোর না আমি দেখব একবার ফোনে আচ্ছা তাহলে আমি ওদেরকে বলছি তার পরে ফোন করে জানাব যাই হোক তো আমার মনে হয় যে খাওয়াটা মানে একসাথে হলেই ভালো হয় অনেকদিন পরে তো দেখা হচ্ছে তো যাই হোক তো এমনি কোনো প্রবলেম নেই তো শরীর টরীর ঠিক তো খাওয়া দাওয়ার কোনো নিয়ে চাপ নেই তো হ্যাঁ তো ওই আর কি তো এখন কোথায় কাজে না কি আচ্ছা ঠিক আছে তাহলে কাজ কর আমাকে ফোন করে জানাস যে ইয়ে কখন টাইমটা ঠিক আছে আমি ওদেরকে বলে দিচ্ছি তাহলে আমরা একটা ফিক্স করে যাচ্ছি তাহলে আর গাড়িটা নিয়ে আসিস কেমন ওকে রাখছি হ্যাঁ